হুম কে বলছেন

হ্যাঁ আমি ডাক্তারবাবু বলছি হ্যাঁ বলুন কীরকম ব্যথা ও কী হয়েছে আপনার অ্যাকচুয়েলি কী হয়েছে কী ও অ্যাাসিডিক হয়ে গেছে

লুজ লুজ মোশান হচ্ছে না কি

আপনি কী করবেন দেখাবেন না কি ও তা আমি তো বসি সাতটা থেকে বারোটা পর্যন্ত তারপরে বসি না তো আপনাকে এর মধ্যে আসতে হবে হয়তো আপনি কোথায় থাকেন ও বেশ আমি একটু কলকাতায় বসি তো কালীঘাটে আমার সোম বুধ আর শুক্রবার হুম আর এখানে হাজার হাজার টাকা ফীজ হ্যাঁ হাজার টাকা ফীজ কমসম বলতে আপনি আসবেন তখন দেখবো আপনার কীরম অবস্থা যদি সেরকম অবস্থা হয় তাহলে কম করা যাবে হুম আসুন আপনার দেখতে হবে যদি কিছু আদার্স প্রবলেম থাকে তাহলে মেডিকেল টেস্ট দিতে হবে সেগুলো করে নেবেন এখানেই আমি একটা ল্যাব বলে দেব আপনাকে লিখে দেব সেই ল্যাবে আপনি গিয়ে করাবেন টেস্টটা হ্যাঁ আপনার আমাদের এখানে আছে বলে দেব কমসমের মধ্যেই করে দেবে ওরা রোগটা সারাতে এখন বলা যাচ্ছে না ঠিকমত তবে আপনি রীতিমত ওষুধ খাবেন যেগুলা লিখবো তো আস্তে আস্তে কমে যাবে আ আপনি কবে আসবেন আপনি হয়তো বাইরের কিছু খাবার খেয়ে নিয়েছেন কিছু ব্যাকটিরিয়া ফ্যাকটিরিয়া হয়তো ওখানে ছিল তো আপনার ওই জন্যই পেটে গণ্ডগোল আরম্ভ হয়ে লুজ মাথা ধরা কিছু হচ্ছে না কি

ও মানে রেগুলার চলছে না মাঝে মাঝে হয় কতদিন ধরে চলছে ও আগে ডাক্তার দেখিয়েছিলেন

ও এটা প্রথম দেখাচ্ছেন না কি

ও এটা আগে ডাক্তার দেখিয়ে ওষুধ না খাওয়া ঠিক নয় আগে ডাক্তার দেখাতে হবে সে কীরকম ওষুধ দেবে না দেবে

ঠিক আছে আপনি আমি ইয়ে সোম বুধ আর শুক্রবার বসি আপনি চলে আসবেন ওই ডেটে আমি সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত বসি বেশ ঠিক আছে তাহলে আসবেন